হ্যালো হ্যাঁ বলছিলাম যে আপনি ফুল বিক্রেতা দাদা বলছেন হ্যাঁ বলছিলাম আমার না একটা বিয়েবাড়ি আছে তো আমি তো ওয়েডিং প্ল্যানার হচ্ছি তো আমার না ফুল প্রয়োজন আমার কাছে আমার একদম মানে সত্যিকারের ফুলগুলো চাই কৃত্রিমটা নয় প্লাস্টিকেরটা না আমার আমার চব্বিশ তারিখ কিন্তু ফুলের পুরো ডেলিভারিটা কিন্তু দিতে হবে আমার পঁচিশ তারিখে ডেকরেশন আছে বুঝলেন হ্যাঁ তো আমি হ্যাঁ সেটা হয়ে যাবে হ্যাঁ ফুলগুলো ধরুন গোলাপ চাই রজনীগন্ধা চাই আর ক্যালেন্ডুলা চাই কসমসটা চাই আর লাল গোলাপের পাশাপাশি সাদা গোলাপ আর গোলাপি রঙের গোলাপটাও চাই আর

হ্যাঁ কতটা পরিমাণ লাগবে একদমই তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি সেটা আপনাকে বলে দিচ্ছি পরিমাণটা এগুলো ছাড়া ডেকরেশনের আপনারা আর কি ফুল রাখেন আপনার দোকানটা কোথায় আপনার দোকানটা কোথায় আচ্ছা আচ্ছা বলছিলাম এ ফুলগুলো কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফুলগুলো কি বাড়িতে ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ মানে আমি আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দেব বা বলে দেব আপনি সেই অনুযায়ী একটু আমার বাড়িতে পাঠিয়ে দেবেন হুম হ্যাঁ আমি অ্যাডভান্স কিছু একটু করে দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ফুলগুলো যেন একটু তাজা ফ্রেশ থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না তাও আমার বলার প্রয়োজন মনে হল তাই আপনাকে এখন বলে দিলাম যে সেই হিসাবে আর যদি নতুন কোনো ফুল সেই মুহূর্তে আপনার কাছে আসে তাহলে আমাকে একটু জানাবেন কারণ আমি চাইছি একটু অন্যরকম কিছু নতুনত্ব করতে ঠিক আছে তো সেইজন্যই আপনাকে বললাম আর ফুলের পাশাপাশি কি যেসব ঝাউগাছ বা আরেকটা যে পাতা যেটা ব্যবহার করা হয় ফুলের সেইগুলোও কি পাওয়া যাবে আপনার কাছে

একটা ঘাসজাতীয় পাতা হয় না সেটাও আছে আমি দেখে নিলে আরও হয়তো হ্যাঁ সুবিধা হত আপনারও এবং আমারও আচ্ছা ঠিক আছে আপনার দোকান কতক্ষণ খোলা থাকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজ বা কালকে তখন গিয়ে আপনার সঙ্গে কথা বলে আসছি কেমন আচ্ছা ঠিক আছে